হ্যাঁ বলছি হ্যাঁ বলুন হ্যাঁ দোকানে এখন আছি আমি চলে এসো অসুবিধা নেই দোকানে হ্যাঁ এখন বাজে আটটা আধঘণ্টার মধ্যে আসতে পারবে ঠিক আছে এসো অসুবিধা নেই আছি কিন্তু একটু সমস্যা হবে কারণ রেখে দিয়ে যেতে হবে হ্যাঁ নিয়ে আসুন না দেখলে বুঝতে পারব না হুম আর বেশিক্ষণ হয়তো থাকব না একটু আমার কাজ আছে ব্যস্ত আছি আমি বেরিয়ে যাব হ্যাঁ তা আমি কিছুক্ষণ অপেক্ষা করছি নিয়ে আসুন হুম তো কী সমস্যা হচ্ছে ও আচ্ছা বলছি কালকে নয় নিয়ে এসো না আজকে তো ব্যস্ত আছি নিয়ে এলে গুছিয়ে দেখতে পারতাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন ঠিক আছে